থালা বাসন ধোয়ার প্রক্রিয়া থালা থালা বাসন প্রথমে জলে ধুয়ে নিতে হবে তারপর যে বাসন মাজা বা যা কিছু থাকে সেগুলো দিয়ে মেজে নিতে হবে তারপর ওগুলোকে আবার জলে ধুয়ে নিতে হবে তারপর ওগুলো প পরিষ্কার কাপড় দিয়ে মু মুছে পরে পরিষ্কারভাবে জলটা শুকিয়ে রাখতে হবে আর তৈলাক্ত বাসন পরিষ্কার করতে আমি সাধারনত ভীম বার সাবুন নয় তো লেবুর রস এইসব দিয়ে তৈলাক্ত বাসন পরিষ্কার করে থাকি